আই অ্যাম সরি ম্যাডাম আপনার এরকম প্রবলেম হচ্ছে তবে আমাকে একটু খুলে বলবেন আপনার কী প্রবলেম হচ্ছে অ্যাকচুয়েলি ওকে ওকে তো এইটা আপনার আমি আমি একটু আগে কনফার্ম করে নিতে চাই যে আপনার কাছে যে ফ্রিজটা দেওয়া হয়েছে সেটা কি আপনি মানে কীভাবে লাগাচ্ছেন দরজাটা আপনি কি মানে জাস্ট টাচ করে রেখে দিচ্ছেন না কি যেরকম গাড়ির দরজা লাগানো হয় সেরকম জোর করে লাগাচ্ছেন কারণ ওতে অনেক সময় কী হয় ওতে অনেক সময় কী হয় যে অনেক সময় কাস্টমার নতুন ফ্রিজ তো তাই সামান্যভাবে হয়তো খুলে হয়তো রেখে দেয় সেটা কিন্তু করলে আপনার ফ্রিজটা লাগবে না আপনাকে ফ্রিজটা লাগানোর জন্য একটু জোর করে ওটাকে ঠেলতে হবে তাতে আপনার কী হবে ওটা এয়ার লক সিস্টেম তো তাই এয়ার লকের মাধ্যমে আপনার ফ্রিজটা কিন্তু ঠিক হয়ে যাবে তো ওটা অটোমেটিক তখন ইয়ে হয়ে যাবে আর যদি ঠিক মতো আপনি না লাগান তাহলে আপনার ফ্রিজের ভেতরে বাইরের গরম হাওয়া ঢুকবে বরফটা ঠিকমতোভাবে হবে না আমি সেটা জিজ্ঞেস করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই ব্যাপারে দেখছি না হয় আমাদের সিস্টেম থেকে কিছু করা যায় না কি আপনার কি ফ্রিজে আর কোনোরকম কোনো প্রবলেম চলছে ম্যাডাম এইটা এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইটা অনেক সময় হতে পারে যদি যেটা আপনি যেটা বলছেন প্রবলেমটা যে ঠিকমতোভাবে দরজাটা লাগানো যাচ্ছে না যদি দরজাটা লাগানো না যায় তাহলে বাইরে হাওয়া ঢুকবে তো তখন ফ্রিজটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে হ্যাঁ এটা ফ্রিজটা খোলা আছে তো কোনো ভুলের জন্য লাগানো হয়নি তাই ওটা অটোমেটিক অফ হয়ে যায় ওইটা একটু অ্যাডভান্স সিস্টেমের কারণে ঠিক আছে আমি দেখছি এখান থেকে যা কিছু করা যায় রিটার্ন করার জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি যেখান দিয়ে কিনেছেন সেইখানে যান যাওয়ার পর দেখবেন রিটার্নের একটা অপশন আছে ওই রিটার্নের অপশনে ক্লিক করার পর আপনার লেখা অনেকরকম প্রবলেমের সলিউশন আসবে তো আপনি জাস্ট ক্লিক করে দেবেন আদার প্রবলেম নট স্যাটিসফায়েড ব্যাস আপনার রিটার্ন কিন্তু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যদি কোনোরকম কোনো প্রবলেম হয় হ্যাঁ আমাকে কল করতে পারেন থ্যাঙ্ক ইউ ম্যাম